আমি যদি কখনও ভারতকে ছবির মাধ্যমে দেখানোর সুযোগ পাই তাহলে আমি ভারতকে যেভাবে ছবিটি তুলবো ভারতীয় ছবি তুলে ধরার জন্য আমরা পরিবেশ ও খোলা পরিবেশের ড্রইং করতে পারি ঘোলা পরিবেশে আমি ড্রইংও করেছিলাম সেখানে আমরা ভারতীয় ছবি তোলার জন্য আমরা তো ভারতীয়ের চেয়ে পতাকার গেরুয়া সাদা সবুজ এই ছবিটি বেশ সুন্দরভাবে তুলে ধরা যায় খোলা মাঠে যে পো পোরে যখন সূর্য যাবে অস আস্তে তখন ঠিক অস্থির আকাশে এবং সাদা আকাশের মাঝখানে এবং নিচে থাকবে সবুজ ঘাসে এর মাধ্যমে তৈরি করতে পারবো এভাবেই আমি ভারতের ছবিটিকে ভারতের সাম সবার সামনে তুলে ধরতে পারবো